হ্যালো এটা কি অনুপম নার্সারি আচ্ছা আপনার ওখানে কিছু গাছের জন্য আমি ফোন করলাম কিছু গাছ লাগবে এখন বুঝতেই তো পারছেন শীত এসে যাচ্ছে তো চন্দ্রমল্লিকা জাতীয় গাছ কি পাওয়া যাবে আসলে শীতের বলতে শীত বললাম এই কারণেই চন্দ্রমল্লিকা চা চাষ তো শীতেই হয় আর আমি মেন চন্দ্রমল্লিকাটা খুব পছন্দ করি সেই কারণে হ্যাঁ ও জবারও বিভিন্ন ইয়ে রয়েছে ভ্যারাইটিস রয়েছে

আচ্ছা ওখানে কি কালো জবা যেটা বলে সেটা কি আমি পাব বহু নার্সারি খুঁজেছি কিন্তু পাইনি সেই কারণেই আপনাকে জিজ্ঞাসা করলাম ও ও ঠিক না জবা গাছ আমি মোটামুটি কালেকশান করেছি কয়েকটা কালার যেগুলো আমার এখানে নেই সেইগুলোই আমি কালেকশান করতে চাইছি এবার কালোটা মেন খুঁজছিলাম বহু দিন থেকে সেই কারণে কালোটা জিজ্ঞাসা করলাম আর বাকি গিয়ে দেখব যে কালার যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে ওই কালারগুলো তুলব আর চন্দ্রমল্লিকাটা আমার মেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ